বই শেষ করার জন্য সময়ের সাধারণত সেরকম কোনো লক্ষ্য থাকে না তবে যখন বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তখন যে সমায় থাকে তো পরীক্ষার আগে আগে সেটিকেও পড়ে শেষ করার করে ফেলতে হয় একটানা সাধারণত দু থেকে তিন ঘন্টা পড়া যায় তবে আরেকবার বাইরে থেকে ঘুরে এসে এইভাবে হয়তো সারা দিনে আট থেকে দশ ঘন্টা পড়া হয় তবে সেটি সব ক্ষেত্রে নয় যখন বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে তখন এইভাবে পড়া হয় পড়ার জন্য একটি সপ্তাহে কিংবা একটি মাসিক একটি লক্ষ্য স্থির করে নিতে হয় যে সপ্তাহের ভিতর এইগুলো শেষ করবো মাসের ভিতরে এই বইগুলো শেষ করতে হবে তবে সব ক্ষেত্রে সেটা হয় না যেমন কোনো মজার চরিত্র পড়ার ক্ষেত্রে যখন যেটুকু ভালো লাগে সেইভাবে পড়া হয় কিন্তু কোনো নির্দিষ্ট পরীক্ষার বই পড়তে গেলে সেগুলিকে একটি নির্দিষ্ট রুটিন মাফিক পড়া হয় আর এটা পড়াটাই বাঞ্ছনীয় তা নাহলে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মেক আপ করা অত্যন্ত কষ্টকার হয়ে পড়ে